আপনি এখনো কত দূরে আছেন তো আমার এখানে গেস্ট এসে বসে আছে তো আমি আমার অর্ডারটি দু ঘন্টা আগে করেছিলাম সেই হিসেবে আমার ডেলিভারি পৌঁছে যাওয়ার কথা কিন্তু আপনার এখনো পৌঁছতে লেট হচ্ছে তো আপনি পৌঁছতে আরো কতক্ষণ সময় লাগবে যদি বলেন ভালো হয় তো আমি আমার ডেলিভারির বিবরণে আপনাকে কিছু জিজ্ঞাসা করছি সেগুলো আমাকে উত্তর দিন যে আমার খাওয়ার অর্ডার যেটা ছিল সেটা খাওয়ার জন্য আমার গেস্ট অলরেডি চলে আসছে তো সেই কারণেই আমি কলটা করছি কারণ আমার গেস্ট বসে আছে তো আপনি যেখানেই থাকুন চলে আসুন আমার ডেলি আমার খাওয়ারের এই জিনিসগুলো খুব আর্জেন্ট লাগবে তো সেই হিসেবে আমি আপনার নাম্বারটি পাচ্ছিলাম না আমি নাম্বারটি আপনার অ্যাপ থেকে নিয়ে আপনাকে কল করছি তো আমি আপনি আমার অবস্থানে পৌঁছে যেতে পারলে আমি খুব আপনার কাছে কিতজ্ঞ থাকব